ধন্যবাদ আমাকে যাদবপুর থেকে দমদমে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার এই ক্যাব রাইডের ভাড়া কি ক্যাশে দিতে পারি আপনার কাছে কি খুচরো হবে